হ্যাঁ হ্যালো আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা পরশু দিন আজকে শুক্রবার পরশু দিন রবিবার কটার সময় লাগবে আপনার সাতটায় হ্যাঁ হয়ে যাবে এখন চলছে মাটন যদি এক নম্বর মাটন নেবেন তাহলে ওই আপনার ধরুন সাতশো সত্তর টাকা কেজি পড়বে হ্যাঁ না না অনেক হ্যাঁ আমরা দু নম্বরও রাখি রাখি না বলতে দেখুন এগুলো অনেকরকম কাস্টমার থাকে তো যে যেরকম চায় তাকে সেরকম দিতে হবে হ্যাঁ আপনি যদি এক নম্বর নেবেন এক নম্বরই দেবো কোন অসুবিধে নেই

না আপনি তাহলে একটা লোক পাঠিয়ে দেবেন ওর সামনেই কাটা হবে পিস করা হবে সব হবে আপনার যদি ওরকম মনে হয় আপনি একটা লোক পাঠিয়ে দেবেন তার সামনেই খাসি কাটা হবে হ্যাঁ একটু ছাড় দিয়ে দেবো যেটা দিই সবাইকে সেটাই আপনাকেও ছাড় দেবো টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে হয়ে যাবে না না সেগুলো সেগুলো তো সেগুলো থাকবে না আপনার একদম সলিড মাংস থাকবে ঠিক আছে না না না না না ও বেশি চর্বি দেওয়া হবে না আপনি যেহেতু দাম দিয়ে মালটা কিনছেন আপনাকে একদম পিওর মালই দেওয়া হবে খুব ভালো মাল দেওয়া হবে ঠিক আছে

না না আপনি নিশ্চিন্তে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন অসুবিধা কিছুই হবে না আপনাকে তো অনেক দোকানদার বলবেও না কিন্তু আমি তো প্রথমেই বললাম যে আপনি যেরকম মাল নিতে চাইবেন আপনি সেরকমই এখানে সবরকমই মাল পাওয়া যায় ঠিক আছে এখন যেহেতু আপনি এক নম্বর নেবেন আপনি যদি ভরসা না হয় আপনি একটা লোক পাঠাতে পারেন তার সামনেই কেটে পিস করে ভালো ফ্রেস মাল তাকে দেওয়া হবে না না না না ওরকম না না না সে তো আমারও মান সম্মানের ব্যাপার আছে সে তো আমারও মান সম্মানের ব্যাপার আছে দুই কুইন্টাল মাল আমি যে দেবো ভবিষ্যতে আপনি যদি আপনার যদি আরও কোনো বড় কাজ হয় এর থেকে তাহলে তো আপনি পরের বারের মালটা আমার কাছে নেবেন না আমাকে তো সেই বুঝেই সেই বুঝেই তো আমাকে মালটা দিতে হবে আপনি যদি আমি যদি ব্যবহারটা একবার খারাপ করি আপনি কিন্তু পরের বারে আবার অন্য যদি আর কোনো কাস্টমার আমার কাছে আসতেও চায় তখন কিন্তু আপনিই বাধা দেবেন না না ওর কাছে যেও না দু নম্বরি মাল

না না আপনার আপনি যেটা শুনেছেন একদম পিওর মাল একদম পিওর মাল দেবো আপনি অ্যাডভান্স আজকে সন্ধে বা কালকে সকালে এসে আপনি দিয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ আমি সন্ধেবেলা সাড়ে সাতটার মধ্যে আসবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ